হ্যাঁ আমি বিভিন্ন ডিজিটাল পেমেন্ট অ্যাপের ব্যবহার করে থাকি তার মধ্যে হলো একটা ফোনপে গুগল পে হ্যাঁ তাছাড়া পেমেন্ট এইসব অনলাইন পেমেন্ট পার্টনার পার্টনারের মাধ্যমে আমি লেনদেন করে থাকি হ্যাঁ এইগুলো সম্পূর্ণভাবে যে নির্ভরযোগ্য বা নিরাপদ উপায় সেটা আমি বলব না হ্যাঁ কারণ আমি একবার একজন ব্যক্তিকে টাকা অনলাইনের মাধ্যমে পাঠিয়েছিলাম কিন্তু সেই ব্যক্তির কাছে টাকাটা পৌঁছয়নি কিন্তু আমার কাছে অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে নিয়েছিল হ্যাঁ তার তিন দিন পরে আমার অ্যাকাউন্টে আবার সেই টাকাটা ফিরে আসলো সেই টাকাটা ফিরে আসার জন্য আমি খুব খুশি হয়েছিলাম সবসময় যে এই সব অনলাইন অ্যাপের উপর নির্ভরশীল হতে হবে সেটাও নয়